পোকা মৌমাছির কামড়ে আমরা যখন ছোটবেলায় খেলতে যেতাম অনেক সময় কি হত মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে দেওয়ার জন্য মৌমাছি উড়ে এসে অনেক সময় আমাদের কামড়ে দিয়ে যেত যাতে কি হত হুল আমাদের গায়ের মধ্যে ফুটে রয়ে যেত অনেক জ্বালা করতো যন্ত্রণা হত ফুলে যেত তখন আমার মা পেঁয়াজ থেঁতো করে সেই ক্ষতস্থানে দিয়ে দিত এবং অনেকটা জ্বালাভাব থেকে আমরা মুক্তি পেতাম অনেক অনেক গ্রামে শোনা যায় যে মৌমাছি হুল ফোটালে সেই জায়গায় চুন দিয়ে দেয়া হয় তাতে নাকি তার শরীরে মৌমাছির বিষ শরীরে পৌঁছাবে না বা মৌমাছির মধু সেই জায়গায় লাগিয়ে দিলেও তারা জ্বালাভাব থেকে মুক্তি পাবে বিষ শরীরে পৌঁছাবে না বা যন্ত্রণা থেকেও তারা মুক্তি পাবে